আমি ক্রিকেট খেলা দেখতে খুবই ভালোবাসি ক্রিকেট খেলাতে আগের যে খেলোয়াড়রা ছিলো সৌরভ গাঙ্গুলী শচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলি ধোনি এদের এরা আমার খুবই পছন্দের খেলোয়াড় এরা আমার ফেভারেট এই এদেরকে দেখতে খেলা দেকতে আমার খুব ভালো লাগে এছাড়াও আমাদের এলাকার মধ্যে একটি ক্লাব আছে যেই ক্লাবের মধ্যে প্রায় সময়ই খেলাধুলা করানো হয় সেখানে ক্রিকেট খেলাও হয় সেই ক্লাবের সঙ্গেও আমি যুক্ত আছি আমি কিছু সময় তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে ডোনেশেন দিয়ে থাকি খেলার উৎসাহ কো বাড়ানোর জন্য এছাড়াও আমি এই যে এই ক্লাবটি কখন কোথায় খেলা হচ্ছে কখন কোন খেলোয়ালরা খেলছে সেগুলি ফোনে আপ টু ডেট পেয়ে থাকি প্রায় সময়ই এদের খেলা আমি ফোনের মধ্যেও দেখে থাকি আমি ঘরে বসে বসেই এদের খেলা দেখি এখন যেহেতু নেটের যুগ সেহেতু আমরা ঘরে বসে কোথায় কী হচ্ছে না হচ্ছে সব কিছুটাই জানতে পারি সেইভাবেই খেলাও আমি ঘরে বসে দেখতে পাই আমার ক্রিকেট খেলা হচ্ছে সবথেকে ফেভারেট খেলা ক্রিকেট খেলাতে আমি খুবই পছন্দ করে থাকি